হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আপনিও আসছেন তো হ্যাঁ কী বলুন সেটাই আমরা যে কাজ করি তাতে আমাদের মজুরি অনেক কমই দিচ্ছে কিন্তু এর আগেও তো বলেছি কোনো কিছুই তো হল না যে সেরকমই হয়ে আছে করো করো বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবো বলে যাচ্ছে আমরা তো করেই যাচ্ছি এবারে কাজ করি সবাই মিলে ছেড়ে দেবো সবাই মিলে সবই বুঝেছি কিন্তু তাও একবার ছেড়ে দিয়ে একমাস বসে দেখি তাহলে ভয় ঢুকবে তাদের যে না এরা ছেড়ে দেবে আমারও তাই মনে হচ্ছে এবারে গিয়ে উপরে এখানে কাজ নেই এদের দিয়ে আর কোনো কাজ হবে না এদের উপরে বলতে হবে যাতে আমাদের পারিশ্রমিক বাড়ায় এতো খাটনি করি এতো নোংরা আবর্জনা ঘাঁটি আমাদের খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে হাতের গ্লাভস দেয় না মাস্ক দেয় না ঠিক মতো স্প্রে করবার জন্য ওষুধ দেয় না জল মিশিয়ে মিশিয়ে দিতে হয় কিছুই তো দিচ্ছে না হাতের গ্লাভস কবে নষ্ট হয়ে গেছে তারপরে গাম্বুট দিচ্ছে না পরে যে কাজ করবো ময়লার মধ্যে তো আর এমনি জুতো পরে কাজ করা যাবে না সেও তো দিচ্ছে না কিছুই দিচ্ছে না সবই বলছে যে হবে কিন্তু কিছুই হচ

হুম যেটা করবো সবাই মিলে আলোচনা করে ঠিক করে সেই মতো কাজ করবো

ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ কালকেই দেখা হবে রাখছি